তাহলে শোন আমাদের বাড়ি থেকে প্রায় দশ পনেরো মিনিট দূরত্ব একটা নিরিবিলি শান্ত জায়গা আছে সেখানে আমরা রোজই বেড়াতে যাই কী করবো বয়স্ক মানুষ রান্নাবাড়া করে সময় কাটছে না এ বাড়িতে থেকে কী করবো বলে আমি আমার দিদিকে বলি চল দুজনে যাই সেখানে সেখানে গিয়ে একটু শান্ত জায়গায় থেকে দুটো গল্পও করে আসি বাড়িতে তো সবসময়ই থাকি বলে কী করলাম আমি আর দিদি সেই নদীর ধারে গেলাম দুজনে গিয়ে দেখি সেখানেও আরও কতজন ওইরকম শান্ত জায়গায় বসে বসে গল্প করছে আমরাও গেলাম সেখানে গিয়ে বলি ওরা গল্প করছে চল ওদের পাশে আমরাও বলি বসি বলে গেলাম আমরা চারজন হলাম চারজনে মিলে খুব গল্প করলাম যে যার সংসারে গল্প এ বলছে দিদি গো আমার বউ এইরকম ও বলছে দাদা গো আমার বউ এই রকম এইসব সব গল্প শুনছি আবার নিজেও বললাম না দিদি আমার বউ খুব ভালো বলে এইসব গল্প করছি কেউ বলছে আমার বউ আমার দেখে না ও বলছে আমি একা এইরকমভাবে বসে বসে সময় কাটালাম তারপর দেখি নদীর পাড়ে কতগুলো জেলেরা মাছ ধরছে আমি বসে থেকে থেকে থাকতে পারলাম না বলি দেখি কী মাছ পড়েছে ছুটে গেলাম ওখানটায় গিয়ে বলি দেখি দাদা কী মাছ পড়েছে দেখি না বেশ ছোট ছোট ভোলা মাছ পড়েছে ভালো দেখছি আবার দেখি না আরেকজনে জাল দিচ্ছে তাদেরও জালে ওইরকম অনেক মাছ পড়ছে দেখছি আর আবার এসে বসলাম দিদির কাছে বলি দেখ নদীর ধারে দেখ দিকিনি এখন তার বাড়িতে থাকার থেকে এখানে এসেছি কত শান্ত কত ভালো লাগছে এমন সময় দেখি একটা জাহাজ যাচ্ছে বলি ওই দেখ জাহাজ যাচ্ছে দিদি দেখ কেমন ঢেউ হচ্ছে বলে এইসব দুজনা দেখছি আর বলছি তারপর জাহাজটা তো চলে গেলো চলে যাবার পরে কি ঢেউ ঢেউ মানে যারা জাল দিচ্ছিল তাদের ছেড়ে তো জল উপরে উঠে আসছে পাড়ের উপরে ঢেউ কি প্রচণ্ড ঢেউ হলো ভালো সো জাহাজটা চলে গেলো ফের দেখলাম একটা নৌকা ভর্তি হয়ে কতগুলো লোক নদীর ওপার থেকে এপারে আসছে এসেই দেখলাম আমাদের কাছে উঠলো উঠেই বলছে আচ্ছা দাদা ওই যে নদীতে মাছ ধরছো ওই মাছগুলো বিক্রি করবেন বলে হ্যাঁ আপনি নেবেন বলে আমাকে দিন না ওই যে টাটকা ভোলা ওই ভোলাগুলো দেখেই আমার পছন্দ বলে দেিখ না লোকটা সেই মাছগুলো কিছুটা নিয়ে সেই তাদের দিল অনেকেই নিল মাছ পেয়েছে তো অনেক তো জেলেরা ওখানটায় জাল দিচ্ছে নদীর পাড়ে কেউ শাগুন জাল বাইছে কেউ কি ফ্যাটা জাল বলে জানি না সে ফেটি জাল নিয়ে মাছ ধরছে এইসব বসে বসে দেখছি আর দুজনে ওমনি বসে বসে গল্প করছি দেখ বাড়িতে থাকলে এইসব দেখতে পেতাম না দেখ কত ভালো জায়গা তারপরে ওমনি বসে আছি আছি অনেক নৌকা যাচ্ছে লোকও যাচ্ছে আবার দেখলাম নদীর পাড় দিয়ে কতগুলো ছেলে মেয়েরা সাইকেল নিয়ে তারাও দেখলাম নদীর ধার দিয়ে যাচ্ছে এ এই দিকে যাচ্ছে ওই দিকে যাচ্ছে আবার দেখলাম নদীর ধারে কতগুলো ছেলেরা ওই কাদা টাদা নিয়ে ঠাকুর করছে বসে আছে এইসব অনেক দৃশ্য সেখানে গেলাম আর সেই জায়গাটা খুব শান্ত শান্ত আর নিরিবিলি মানে কোনও গ্যাঞ্জাম নেই কোনও কিচ্ছু মানে আওয়াজ নেই এই নেই ওইরকম আরও কত লোক বসে বসে দেখি না গল্প করছে আমাদের মতন তারপরে ও বলছে ও দিদি তোমার বাড়ি কোথায় ও বলছে ও দাদা তোমার বাড়ি কোথায় এরকম হতে হতে তাদের সঙ্গে তো খুব একটা মিল হয়ে গেল তারপরে দেখলাম নদীর পারে যখন মানে সূর্য অস্ত যাচ্ছে তখন জলে কি একটা দৃৃশ্য সে দেখার মতন মানে সূর্যটা যে আস্তে আস্তে যে ডুবে যাবে সেই দৃশ্য জলের ভিতরে ছাওয়ায় মানে যেই সূর্যের এটা পড়েছে উফ কি দারুণ লাগছে আমার দেখে তো খুব আনন্দ হলো আমি তখন আমার দিদিকে বলছি দিদি দেখ দেখ দেখ কি সুন্দর জলে একটা ইয়ে পড়েছে ওই সূর্যের নালক বলেই হ্যাঁ রে বেশ ভালো লাগছে তো আমরা দুইজনা প্রতিদিন আসবো এখানে এসে এই জায়গায় বসে থাকবো বলে আর বসে আছি তারপরে দেখি না আমার দাদা হঠাৎ করে দেখি একটা সাইকেল নিয়ে সেখান দিয়ে যাচ্ছে বলে কি রে তোদের বাড়িতে গেলাম খুঁজে পাই না বলি কোথায় গেল কোথায় গেল বোনটা কোথায় গেল তাপরে একজন বললো তারা তো দু বোনে সেই ইয়েতে গিয়েছে নদীর ধারে যেখানে শান্ত নিরিবিলি জায়গা সেই জায়গাটায় গিয়ে তারা বসে বসে প্রতিদিন তো যায় প্রতিদিন তোমার দিদি আর বোনটা গিয়ে ওই নিরিবিলি জায়গায় বসে থাকে আর যখন সন্ধ্যা হয় তখনই ওরা বাড়ি আসে তাই এক এক দিন অনেক রাতও হয়ে যায় বলে এত রাত হলো কেন বলি নদীর ধারে কত দোকান ফুচকা দোকান এগরোল দোকান এইসব সবাই খাচ্ছে দিদিরও খাবার ইচ্ছা হলো বলে দু বোনে তো খেয়ে নিলাম খেয়ে তারপরে বলি দিদি আর বসে থাকবে বলে না আরেকটু বসি থাম না যাই এ রাত হয়েছে তো কী হয়েছে জ্যোৎস্না রাত দুজনে যাবো কোনও ভয় নেই আমাদের তো বয়স হয়ে গেছে আর আমাদের কেউ কিচ্ছু বলবে না যাচ্ছি দাঁড়া এই তো নদীর ধারে এত লোক আছে কি সুন্দর বাতাস হচ্ছে তোর ভয় কী যাবোখন থাম না সে দিদি তো মোটেই আসতে চায় না জোর করেই বলতেছি বলি চলো না দিদি চলো না বাড়ি যাই বাড়ি যাই বলে না বাড়ি এখন যাবার তুই বসো তো সেই দশটা বাজলে যাবোখন বলে আমি বলি বাবা অত রাত করবি বলে হ্যাঁ এখন অনেক লোক আছে তুই এত তাড়াতাড়ি করছিস কেন বলি দেখি না আমি কী করবো বলি এখনও বসে থাকবো কিন্তু বাড়িতে লোকটা আছে সে কী খাবে না খাবে এও একটা চিন্তা হচ্ছে বয়স্ক লোক নিজেরও বয়স হয়ে গেছে দিদি তো আসতে চাইছে না বলে থাম আর একটা যখন জাহাজ যাবে দেখে তবে যাবো থাম না অত জেলেরা মাছ ধরছে তুই কি রে অত তাড়াতাড়ি চলে যাচ্ছিস ওরা বই তো আছে তো ভয় কিচ্ছু নেই বলে বসে আছি এমন সময় দেখি না একটা লোক নৌকায় উঠে জাল দিচ্ছে জাল ফেলেছে ফেলতে দেখি না একটা বিরাট ইলিশ মাছ পড়লো বলি বাহ নদীতে এত বড় ইলিশ মাছ সে লোক তো সে তুলে আনতে লোক বলতেছে কত দাম দাদা কত দাম দাদা এইরকম বলে তো খালি বলছে বলে না আমরা এখন বিক্রি করবো না আমার পাল্লা নেই এই নেই বলে দাদা দিন না দিন না খুব পছন্দ মাছটা খুব পছন্দ এইসব সব বলাবলি করছে আমি আয় আবার দেখে এলাম বলি দেখি কত বড় মাছ পেয়েছে সে লোক কত সেখানটা মাছটা ধরতে এইরকমভাবে তারা সব ধরছে এইসব দৃশ্য দেখলাম তারপরে দেখি না নৌকায় করে কতগুলো লোক নদীর ওপার থেকে এপারে এলো এসে সেই শান্ত নিরিবিলি জায়গায় এসে তারাও দেখি না আমাদের মতন বয়স্ক লোক যে বলবো অল্প বয়স তা না মোটামুটি ষাট পঁয়ষট্টি এরকম সব বয়স হয়ে গেছে তারা সবাই দেখি না এসে ওই নদীর ধারে বসে বসে গল্প করছে এইসব দেখলাম দৃশ্যগুলো দেখে তারপরে দেখলুম যে অনেকগুলো লোক কতগুলো লোক দেখি না দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে হাততালি দিচ্ছে নাচতেছে এইগুলোও দেখলাম সেখানটায় তারপরে আমরা বাড়ি চলে এলাম বলি আর থাকবো না দিদি চলো দিদি তো আসতে চায়নি জোর করে বাড়ি চলে এলাম এসেই তারপরে বাড়িতে গেলাম